খেলাধুলোয় সাধারণত ছোট টিমের খেলা হয় যে টিমটা ভালো খেলবে সেই টিমটা জিতবে যে টিমটা একটু খারাপ খেলবে সে টিমটা হেরে যাবে এবার হার টিমটার লক্ষ্য রাখতে হবে যে পরবর্তীকালে কীভাবে জিতবে আরও পরিশ্রম করে আরও খেটে ভালো খেলতে হবে যাতে পরবর্তীকালে তারা জিততে পারে